আজ সকাল ছটায় আসানসোল থেকে রাণীগঞ্জ যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু সাড়ে ছটা অবধি অপেক্ষা করার পরও ক্যাবটি আসেনি তাছাড়া রাণীগঞ্জের ঠিকানাটাও ভুল তাই ক্যাবটি বাতিল করছি